হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা কো কোথায় যাবেন বলুন আমাদের এখান থেকে তো সব জায়গায় গাড়ি ছাড়া হয় যেমন পুরী মায়াপুর নবদ্বীপ দীঘা সুন্দরবন তারপর দার্জিলিং আপনি কোথায় যাবেন বলুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কজন কী যাবেন ও আচ্ছা পাঁচ ছ জন মিলে যাবেন তাই তো ওটা কি দশজন দশজন কি করা যাবে না বলছি দশজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দশজন করলে একটা টিকিট আমরা ফ্রীতে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর বলছি তাহলে হুম হুম দেখুন তিন হাজার তিন হাজার করেই আমাদের কিন্ত টিকিটটা হবে কারণ ওটা যেতে আসতে দু দিন আর ওখানে থাকা হবে দু দিন তাই চার দিনের মতন এটা ট্যুর তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই তিন হাজার টাকার মধ্যেই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আর বাদবাকি এবার সেখানে আপনি যদি কোথাও যেতে চান এক্সট্রা বা নদীতে বোটে করে বা যা ইয়েতে করে যদি যেতে চান তাহলে সেটা আপনার খরচা আপনাকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থাকা খাওয়াটা আমরা দেবো হ্যাঁ আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা যেয়ে একটা লজ নিয়ে নিই আমাদের কথাবার্তা বলা আছে আমরা তো প্রতি বছর যাই এবং প্রতি বছর তো নয় কিছু মাস ছাড়া ছাড়াই আমরা যাই তো সেক্ষেত্রে আমাদের লজ নেওয়া আছে গেলে পরেই আমরা সেই রুম পেয়ে যাবো আপনাদেরকে আলাদা করে এক্সট্রা রুম থাকতে দেওয়া হবে হ্যাঁ বাথরুম স্নানের রুম সব রুম পাওয়া যাবে ওখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ক জন যা যাবেন জানাবেন আর হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে হাফ পেমেন্ট করতে হবে দশটা টিকিটের আপ পা পাঁচটা টিকিটের দাম অন্তত আমাকে দিয়ে বুকিংটা করতে হবে আর বাকি যেদিন যাবেন সেদিন কিন্তু ফুল পেমেন্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখুন হ্যাঁ